হ্যাঁ আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেটা আমার রোজগারের জীবনের ও কাজের জায়গাতেও প্রভাব ফেলেছে এই পরিবর্তনগুলো এক একটা করে বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি কিছু কিছু পরিবর্তনই বলতে চাইছি যেমন আমি আগে সাইকেলে করেই রোজ বাড়ি থেকে স্কুল যেতাম তারপর এলো সাইকেলে করে খেলার মাঠে যেতাম কিন্তু ধীরে ধীরে যখন মটর সাইকেল আবিষ্কার হল তখন মটর সাইকেলে করেই আমাকে বেরোতে হয় সাইকেল আমি এখন আর চালাতে পারে না মটর সাইকেলই আমার জীবনে অভ্যস্ত হয়ে গেছে তাছাড়াও মোবাইল ফোন আগে আমি ব্যবহার করতামই না কিন্তু মোবাইল ফোন আসার পর থেকে এইটা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় একটা বস্তু হয়ে গেছে আগে যেমন দৈনন্দিন জীবনে প্রয়োজন ছিল খাদ্য বস্ত্র বাসস্থান বর্তমানে তার সাথেও মোবাইলটা যুক্ত হয়ে গেছে এই মোবাইল ছাড়া আমরা এক পাও এগোতে পারি না মোবাইলে যেমন নিমেষের মধ্যে দূরে থাকা কোনো ব্যক্তির সাথে কথা হয়ে যায় এবং তাছাড়াও নিমেষেই দূরত্ব থাকা কোনো ব্যক্তিকে ভিডিও কলের মাধ্যমে দেখা যায় তার যদি টাকা পয়সার দরকার হয় তাহলে তাকেও টাকা পাঠানো যায় সেই জন্য এই মোবাইল ফোনটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রভাব ফেলেছে